সোশ্যাল মিডিয়া এবং অনলাইন ডান্স টিউটোরিয়ালের মাধ্যমে মানুষ আজকে নানা রক নানা ধরনের নাচ বা নৃত্য শিখে ফেলেছে যেমন ভারতনাট্যাম কাথাকলি রবীন্দ্র সংগীত বেলি ড্যান্স হিপ হপ এবং বিভিন্ন কিছু মানুষ নাচের মাধ্যমে তাদের নাচ হলো একটা শিল্প যার মাধ্যমে সবাই যেটা সবাই করতে পারে না নাচের মাদ আজকে আমারা গিয়ে দেখতে পাবো স্কুল অনুষ্ঠান কিংবা বিয়েবাড়ির অনুষ্ঠানে আমরা নাচ ও গানের মাধ্যমে মানুষের মনকে জয় করতে তুলি আমাদের নাচ হলো এমন এক নাচের মাধ্যমে আমাদের শারীরিক বৃদ্ধিও ঘটে যখন আমরা কোনো বেলি ডান্স করি আমাদের বডি পার্টসটা সমস্তভাবে নাড়াতে চাড়াতে থাকি তার মাধ্যমে আমাদের বডি দেহের বিকাশ ঘটে নাচ ও নাচের নাচ করলে মানুষের শরীর ও মন দুটোই ভালো থাকে সুতরাং স্বাস্থের ক্ষেত্রে নাচ খুবই একটি উপকরণ ভালো নাচ হলো সোশ্যাল মিডিয়ায় ও অনলাইন টিউটোরিয়াল দেখে আমাদের গ্রামের কিংবা শহরের বেশ কিছু মানুষ যারা নাচ করতে জানতো না ও সোশ্যাল মিডিয়ায় অনলাইনে ডান্স টিউটোরিয়াল থেকে তারা অনেক কিছুই শিখেছে সুতরাং সোশ্যাল মিডিয়া এবং অনলাইন ডান্স টিউটোরিয়াল আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে